আমার প্রিয় মাছ পাঙাশ ট্যাংরা আমার খেতেও ভালো লাগে পাঙাশ ট্যাংরা মাছ কারণ পাঙাশ ট্যাংড়া মাছের কাঁটা নেই তেমন কিছু বড়ো বড়ো কাঁটা আছে তো সেই কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়ে পাঙাশ ট্যাংড়া মাছ খেয়ে নিই তো ছোটোবেলায় একদিন আমার গলায় ছোটো মাছ খেতে গিয়ে কাঁটা গেঁথে গিয়েছিলো তো সেই জন্য আমার ছোটো মাছ খেতে আমার ভালো লাগে না তেমন পছন্দ হয় না তো সেজন্য আমি পাঙাশ ট্যাংড়া মাছ আমি খেয়ে থাকি ভালো লাগে তো সাধারণত মানুষ এখন প্রায় অনেক মাছ খেতে পছন্দ করে যেমন পোনা মাছ আছে রুই মাছ কাতলা মাছ ট্যাংরা মাছ আর আরও সাধারণ অনেক ধরনের নোনা মাছ জাতীয় নোনা মাছ আছে যেমন কী বলবো ও অনেক ধরনের নোনা মাছ আছ তো সব ধরনের মাছ মানুষ খেতে পছন্দ করে তো মানুষের মানুষ সব ধরনের পাঙাশ ট্যাংরা মাছও খেতে পছন্দ করে সকলে তো আমার পছন্দ তো আমার পছন্দ পাঙাশ ট্যাংরা আমারও ভালো লাগে নোনা মাছ খেতে বা অন্যান্য মাছ খেতে কিন্তু আমার আর কি সবথেকে বেশি ভালো লাগে আমার সবথেকে বেশি আমার ভালো লাগে এটাই যে পাঙাশ ট্যাঙ্গরা মাছ কারণ পাঙাশ ট্যাংরা আমার কাঁটা নেই তো সেইজন্য আমার ওটা বেশি ভালো লাগে তো অন্যান্য মাছের কাঁটা আছে আমার ওগুলো খেলে গলায় বেঁধে যাবে বা খেতে ভালো লাগে না খুব একটা সেই জন্য ওই মাছ খায় না পাঙাশ ট্যাংরা মাছ বেশিই পছন্দ আমার